হ্যালো হ্যালো ম্যাম আপনি তো স্বাস্থ কর্মী আমি গৃহবধূ আমার একটা টপিকের বিষয়ে কথা বলার ছিলো ব্রেস্ট ক্যান্সার ও সার্ভিক্যাল ক্যান্সার থেকে সতর্ক থাকার জন্য সেই বিষয়ে কথা বলার ছিলো হ্যাঁ ম্যাম শুনতে পাচ্ছি মানে আমি করি বলছি ম্যাম আপনারা তো এখানে একটা ক্যাম্প করতে পারেন এই সব বিষয়ে যদি আপনারা এখানে এসে একটু বলেন তাহলে সবাই শুনতে পায় গ্রামবাসী সবাই সতর্ক থাকতে পারে বলছি ম্যাম আপনাদেরকে ডাকার জন্য কি কোনো কিছু আবেদন করতে হবে বলছি দরখাস্তটা কোথায় জমা দেবো বলছি ম্যাম এর জন্য তো আমাদের হসপিটালে ভালো পরিষেবা দেয় না তো এ জ্ন্য মানে কোথায় যেতে হবে ঠিক আছে ম্যাম আপনা আমরা হচ্ছে আপনাদেরকে দরখাস্ত জমা দিচ্ছি এলাকার আপনারা যতো সম যতো তাড়াতাড়ি সম্ভব আমাদের গ্রামে একটা ক্যাম্প করুন আপনারা প্রস্তুত থাকুন ঠিক আছে ম্যাম তাহলে রাখছি